নাচ হচ্ছে মানুষের অন্যতম অঙ্গ চলাফেরার মধ্যে নাচ পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরণের হয় মণিপুরি কত্থককলি ভারত নাট্যম প্রভৃতি নানানধরণের নাচ হয় নাচ মানুষ নাচ বিভিন্ন গ্রুপের নানান ধরণের একসাথে সবাই নাচ করে এই নাচে সবাই আনন্দ প্রতিভূত হয় এবং নাচ দেখে নাচ দেখে মানুষের অনেক মানুষ এইটাতে আনন্দ হয় এবং নাচ মানুষের অঙ্গে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ নাচ করলে মানুষের শরীর এবং শরীরচর্চাও হয় নাচ নাচ মানুষের অনেক খুশি দিতে পারে